হ্যাঁ হ্যালো এই তো আমি বসে আছি তুই কী করছিস হ্যাঁ তুই ভালো আছিস এই শোন না সামনের মাসে তো বোনের জন্মদিন হুম কিছু ভেবেছিস এটা নিয়ে এই যে দশই আগস্ট তুই ভুলে গেলি এটা হ্যাঁ আমি তো ভাবছিলাম কিছু একটা সারপ্রাইস কিছু একটা করবো কী করলে ভালো হয় বল তো

হ্যাঁ বাড়িতে করলে ভালো হয় নাকি

সে নয় অর্ডার দিয়ে দেবো সেটা তো কোনো ব্যাপার না অর্ডার দেওয়াটা হ্যাঁ আর ঘরটা একটু ভালো করে সাজিয়ে রাখিস বেলুন দিয়ে একটু হ্যাঁ একটু সাজিয়ে রাখিস হ্যাঁ সেটাই ও বুঝতে দেওয়া যাবে না ও ও ও যখন দেখবে অন্য কোনো কাজে ব্যস্ত আছে সেই সুযোগে একটু করে নিস তারপরে বাকিটা বাদ বাকিটা আমি যাওয়ার পরেই হবে আমি যাবো দু দিন আগে চলে যাবো হ্যাঁ বাড়িতে বাইরে যাওয়ার হাঙ্গামাটা না রাখাই ভালো ঠিক আছে তাহলে আমি এখন রাখি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ